প্রথমবার যখন আমাকে কিছু রান্না করতে হয় তখন আমার একটু ভয় ভয় করে তাই তো কীভাবে রান্নাটা করবো রান্নাটা যদি খারাপ হয়ে যায় তালে সকলের খারাপ লাগবে আমারও শুনতে খারাপ লাগবে তারা হয়তো খেতে পারবে না এরকম একটা ভয় ভয় করে সেই কারণে আমি কখনও কোনো ইউটিউবের রেসিপি অনুসরণ করি আবার পাশে যারা অভিজ্ঞতা আছে তাদের কাছেও জিজ্ঞাসা করে নি কীভাবে রান্নাটা আমি করবো এইভাবে আমি রান্না করি